মাছ ধরা বলতে এই যে পুকুরে মাছ ধরতে গেলে জাল দিয়ে মাছ ধরতে হয় মাছ ধরার আগে পুকুরে কিছু খাদ্য দেওয়া লাগে নাহলে তো মাছ ধরবে না সাগর বলতে সাগরে মাছ ধরার সময় যারা মাছ ধরতে যায় তাদের একটা নির্দিষ্ট মানে আইডিয়া আছে যে এখানে মাছ কিছুটা থাকতে পারে একটা ঘাঁটি আছে সেইভাবে তারা জালটাকে চারিদিক দিয়ে ঘিরে নিয়ে মাছ ধরে পুকুরের মাছ ধরতে গেলে তো ওই খাদ্য দেওয়া লাগে খাদ্য দিলে তখন তো মাছ হবে চারিদিক থেকে মাছ এক গন্ধযুক্ত জিনিস দিতে হয় দিলে তখন মাছটা চারিদিক থেকে এসে এক জায়গায় জড়ো হয় তখন জাল ফেললে তখনই মাছটা মানে জালেতে অনেক করে অনেক বেশি বেশি মাছ পড়ে আর স্লোগান গানের মাছ ধরার কোনো গান স্লোগান বলতে আমাদের অতটাই অভিজ্ঞতা বা জানা নেই এই বলে বক্তব্য শেষ করলাম